আমার এলাকায় পরিবহনের ব্যবস্থা উন্নত বলতে আমাদের এখানে শুধু অটোই আর টোটোই আর রিক্সাই শুধু যাতায়াত করা যায় কিন্তু এখানে বাস চলে না কিন্তু যদি আমাদের এইখানে বাস চলে আমাদের এই রাস্তায় তাহলে আমাদের পরিবহনের খুব সুবি সুবিধা হয় কারণ অটোর জন্যে প্রচুর লাইন দিয়ে আমাদের দাঁড়াতে হয় যদি বাস থাকতো তালে বাসে করেও আমরা তায়াতাড়ি সুতরাং কোনো জায়গায় গেলে পরে আমাদের অ হাতে অনেক সময় নিয়ে বেরোতে হয় জলদি জলদি আমরা কোথাও পৌঁছে চলে যেতে পারি না টাইম নিয়ে বেরোতে হয় আর ট্রেনে বাসে সব সময় অফিস টাইমে তো প্রচণ্ডই ভিড় হয় ট্রেনে তো মারাত্মক ভিড় হয় বাসে কম ভিড় হলেও ট্রেনে ভিড় প্রচণ্ড বেশি বাচ্চাদের নিয়ে সধারণত চলাফেরা করা যায় না আর ভ্রমণের সমস্যা বলতে কোথাও গেলে সমস্ত রকমের অসুবিধাও আছে সুবিধাও আছে অসুবিধা বলতে পাহাড়ি এলাকায় গেলে যেমন মানুষের শ্বাসকষ্ট হয় সেখানে সব আগে থেকে ওষুধপত্র নিয়ে যেতে হয় এই সমস্যাগুলোই কিছু দূর করা উচিত